আমি একটা জায়গায় প্রায়ই যাতায়াত করি তো আমি আমার বন্ধুদেরকেও ওই জায়গাতে ঘুরতে নিয়ে যাব ওই জন্য আমাকে একটু ছাড়ের প্রয়োজন আমার একটু ছাড় লাগবে আমার কাছে প্রোমো কোডও আছে যদি কোনও কিছুতে ছাড় হয় আমি তাহলে পরেরবারেও আবার আমি বেড়াতে যাব তো তখনও আমি যদি কিছু ছাড় পেতাম প্রোমো কোডে তাহলে একটু ভালোই হত আমি প্রায় সময়েই বেরোতে যাই এরকম সবারই সাথে যদি একটু সাহায্য হত তাহলে ভালই হত